নমস্কার স্যার হ্যাঁ আমি পারভূমি থেকে রাজ বলছি বলছি যে আমার এ বাইকটা এইখানে রেখেছিলাম স্যার আমি একটু সাইডে গিয়েছিলাম একটু বাজার করতে এসে দেখি বাইকটা নেই কেউ নিয়ে চলে গেছে ও লক ভেঙে আপনি যদি একটু স্যার রাজু মন্ডল কাগজপত্র আছে স্যার

না না গাড়িটা চুরি করে নিয়ে আসবে কেন মালিক আমি বলছি তো যে স্যার ওখানে গাড়িটা রেখে আমি হ্যাঁ বলুন হ্যাঁ স্যার সবাই সবা ঠিক আছে স্যার আমি কালকে কটার সমায় যাবো

ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে স্যার

ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে